হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক ঠিক ঠিক ঠিক বলছো ম্যাডাম আমি বলছি শোনো আমরা আমরা তো বেশিজন স্টাফ তো নেই আমাদের আর ছাত্ররাও আগামীকাল হচ্ছে চোদ্দোই নভেম্বর আর এই চোদ্দোই নভেম্বরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ এই দিনটাতে জওহর লাল নেহেরু জন্মদিন জ জ এই জন্ম জন্মগ্রহণ করেছিলেন আর এই তার সেই জন্মদিনটাকে স্মরণ করে রাখার জন্য কী না শিশু দিবস কী হয়েছে না প্রচলিত হয়ে আছে তাহলে এই কেনই বা আমরা চোদ্দোই নভেম্বরটা আমরা পালন করছি সেটা একটু আগে জানার দরকার আছে চোদ্দোই নভেম্বর জওহর লাল নেহেরুর জন্মদিন এবং জওহর লাল নেহেরু ছেলে মেয়েদেরকে তিনি খুব ভালোবাসতেন তা আর সেই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কী না আগামী দিনের ভবিষ্যৎ একটা বাংলায় একটা কথা আছে তুমি হয়তো ম্যাম আপনি জানবেন যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে অর্থাৎ আজকে যে ছোট্ট শিশুটি সে কিন্তু আগামী দিনের কিন্তু ভবিষ্যৎ তাহলে এই ছোট্ট হ্যাঁ তাই না সেই ছোট্ট শিশুকে হ্যাঁ সেই ছোট্ট শিশুকে আমাদের কিন্তু কী করতে হবে না ওদেরকে এমন শিক্ষাটা দিতে হবে প্রথম থেকেই সুশিক্ষায় শিক্ষিত করতে হবে আস্তে আস্তে করে যাতে করে ওরা কিন্তু আগামী দিনটাকে ওরা সঠিক পথটা যাতে মসৃণ হয় ওরা বুঝতে পারে যে যে জাতির মেরুদণ্ড শিক্ষাকে বাদ দিয়ে কিন্তু সমাজ চলতে পারে না একটা দেশ চলতে পারে না কোনো কিছুই সম্ভব নয় শিক্ষা আমাদের ওতপ্রোতভাবেই ঠিক জড়িয়ে আছে সেই জন্য শিশু দিবসের মাধ্যম দিয়ে জওহর লাল নেহেরু কিন্তু কী করেছিলো না এই শিক্ষাটাই আমাদেরকে দিতে চেয়েছেন তাই শিশু দিবসটাকে আমাদেরকে যথোপযুক্ত সহকারে পালন করতে হবে এবং কালকে হ্যাঁ হ্যাঁ হুম হুম হাঁ হাঁ হাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম

আচ্ছা ঠিক ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক বাহ হ্যাঁ হাঁ হাঁ হ্যাঁ পেতে পারে ঠিক ঠিক হ্যাঁ হাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ম্যাম ঠিক হ্যাঁ ঠিক ঠিক ঠিক আছে ঠিক ঠিক ঠিক ঠিক আছে ঠিক ঠিক ঠিক ম্যাম তাহলে পরের দিন ক্লাসে তালে আপনি তো ফার্স্ট পিরিয়ড আছে আপনি ফার্স্ট পিরিয়ডে গিয়ে ছেলেগুলোকে বলবেন আমরাও পরপর ক্লাসে যাবো নিশ্চই আমরাও সা ছাত্রদেরকে বলবো তালে সব ছাত্রদের সবাইকে পুরোটা বলা হয়ে গেলো এবং পরের দিন তাহলে আমরা একটা দশটার সমায় আমরা শুরু করতে পারবো কারণ সবা সবাইয়ের সাহায্য ছাড়া তো অনুষ্ঠানটা হতে পারে না আজকে যদি বলো গুরুত্বপূর্ণ দিন এটাকে পালন করা আমাদের দরকার আর ছেলে মেয়েদেরকে ওই যে তিরিশটা মিষ্টিমুখ করাতে হবে শিশু দিবসে ছোট্ট ছোট্টো ছেলেদেরকে তো বাচ্চা ছেলে তো শুধু অনুষ্ঠান করলে চলবে না ওদেরকে একটু হাতে একটু মিষ্টি জল টল দিতে হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বাহ বাহ খুব ভালো লাগছে ম্যাম আপনি আগে এসে আপনি যে উত্থাপন করেছেন এইজন্য আপনাকে অবশ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ঠিক ঠিক ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে ওকে ওকে